ছোটো থেকে ফটোগ্রাফিকে আমার খুব ভালো লাগতো যেমন ফটো তোলা কাউকে ফটো তুলে দেওয়া আমার খুবই ভালো লাগতো ছোটো থেকেই তাই এখন যখন আমি বড়ো হয়েছি তখন আমি কী ফটোগ্রাফিকে আমি নিজের শখ হিসাবে বেছে নিয়েছি আর ফটোগ্রাফি হলো আমার কাছে একটা ইমোশান আমার মানুষের মানুষদের আমার ফটো তুলে দিতে খুব ভালো লাগে মানুষ কেন কোনো জীবজন্তু তাদেরও আমি ফটো তুলে নিই মাঝে মাঝে আর ফটো হলো এমন একটা জিনিস সেইটা সারা জীবন থেকে যাবে মানুষ না থাকলেও ফটোটা সারা জীবন থেকে যাবে আর ফটোটা হলো একটা স্মৃতি সেই স্মৃতিটা সারা জীবন থেকে থাকবে যখন কোনো বন্ধু বান্ধবী যখন যে কেউ ফ্যামিলি বাবা মা কাকা কাকি যে কেউ হয় সব সময় তো মানুষ থাকে না কিন্তু ফটোটা সারা জীবন থেকে থাকে আর যখন আমরা অনেক দিন আগেকার কোনো ফটো যখন দেখি তখন আমাদের কতো স্মৃতি মনে পড়ে যায় তাই মানুষদের ফটো তোলাটা খুবই জরুরি আর ফটো তোলা আমার পক্ষে সব থেকে ভালো জিনিস আর ফটোগ্রাফি হলো সব থেকে একটা শ্রেষ্ঠ জিনিস আর শখ ফটোগ্রাফির শখ অনেকই থাকে কিন্তু সবাই তো আর বেছে নিতে পারে না ফটোগ্রাফিটা তাই ফটোগ্রাফি নিয়ে পড়তে হয় ভালোভাবে নানা রকম পোস্ট দিয়েও ফটো তুলতে হয় অনেক রকম ব্যাপার আছে ফটোগ্রাফিতে তাই আমার ফটোগ্রাফি খুবই ভাল লাগে আর ফটোগ্রাফিকে বেছে নেওয়ার কারণ হলো ছোটো থেকেই আমার খুব ছোটো ফটোগ্রাফি খুবই ভালো লাগতো আমি নিজের ফটো খুব ভালো তুলতাম আর লোকের ফটো আমি খুব ভালোভাবে তুলে দিতাম তাই শ অনেকে বলতো আমার তুই ফটোগ্রাফিটা কর তাই জন্যই ফটোগ্রাফিটা আমি নিজের শখ হিসাবে বেছে নিয়েছি